জীবনের কোনো শুভ ঘটনা শুরু করতে হলে কিছু ধাপ অনুসরণ করতে হবে যেমন মানসিক প্রস্তুতি নতুন কোনো কাজ বা ঘটনার শুরুতে আত্মবিশ্বাস ও উদ্যম থাকা গুরুত্বপূর্ণ সফলতা কামনা বিশ্বাসের ওপর নির্ভর করতে হবে সময় নির্বাচন কোনো শুভ কাজ শুরু করার জন্য অনেক সময়ে শুভ মুহূর্ত বা সময় নির্বাচন করা হয় মনোযোগ দিয়ে কাজের প্রস্তুতি নিতে হবে